হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন

আচ্ছা আপনি কি রক্ত পরীক্ষা করেছেন ও আচ্ছা তাহলে আপনি হ্যাঁ ডাক্তারখানা কেন যাচ্ছেন না হসপিটাল হ্যাঁ ও আচ্ছা হুম তাহলে আপনি তেলেভাজা একটুখানি কম খাবেন আর জল পান করবেন এবং আর আখের রস খাবেন আর যদি হয় তো আমার চেম্বারে চলে আসবেন কালকে কালকে পঁচিশ জনের মধ্যে যদি আপনি প্রথম পান তাহলে আপনাকে দেখা হবে আমার পাঁচশো টাকা নিই আমার হচ্ছে কলেজ মোড়ের এখানে কলেজ মোড়ের গলির ভেতরে ওখানে জিজ্ঞাস করবেন যে আকাশ আকাশ ডাক্তারবাবু কোথায় বসে ওরা বলে দেবে আর যদি কোন মানে অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ মানে করে দেবেন তাহলে আমি বলে দেব এখন তো খুব মানে কমই করা যাবে এখন আসলে হবে না

এখন তো পে পেটের ব্যথার ওষুধটা এখন খেতে হবে দেখুন কী হয় কালকে সাড়ে আটটার সময় চলে আসুন তাহলে আপনি চলে আসুন আপনাকে আমি দেখে দেব আগে সাড়ে আটটা থেকে দুপুর অবধি দুটো অবধি খোলা থাকে

হ্যাঁ সন্ধ্যেবেলাও খোলা থাকে চারটে থেকে আটটা অবধি ঠিক আছে আপনি চলে আসুন তাহলে আমি পরে বলছি ঠিক আছে হুম ঠিক আছে